আমি যদি নিজের দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তবে আমি অবশ্যই বাংলাদেশ যেতে চাইবো কারণ হচ্ছে বাংলাদেশের প্রকৃতি খুবই আকর্ষণ করে চারিদিকে সবুজ যেটা হয়তো সব জায়গায় আর দেখা যায় না সব দেশেও পাওয়া যায় না কিন্তু বাংলাদেশে সেই মনোহর দৃশ্য দেখা যায় বাংলাদেশের নদী মাঠ আকাশ চারিদিক মিলিয়ে যেন একটা অপূর্ব সুন্দর মনোরম প্রকৃতি গড়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষের ব্যবহার মানুষের কাজ মানুষের সবকিছুই ওখানে যেন খুবই ভালো লাগে হয়তো এসব কারণেই দেশটি আমার কিছুটা হলেও প্রিয় এবং দেশ থেকে যদি কোথাও ভ্রমণের সুযোগ পাই অবশ্যই একবার বাংলাদেশ যাবো কারণ সেই দেশটি সবদিক দিয়েই খুবই সুন্দর একটি দেশ